হ্যাঁ বলছি কি গ্যারেজ শপার বলছেন বলছিলাম যে ওই আমার গাড়িটা একটু তোমার ওই মডিফাই করবো হ্যাঁ মডিফিকেশান করবো তো মানে কেরকম কী খরচা পড়বে আর কীসে কী মানে কী খরচা পড়বে এট্টু বলতে পারবেন আচ্চা আমি পুরো গাড়িটাই মডিফাই করতে চাই অ্যাঁ পুরো একদম নতুন মতো করতে চাই না মডেল না মানে পুরো মডিফাই করতে চাই আর কি গাড়িটা পুরো একদম ফ্রেশ করে আপনার এ করতে চাই আর কি আপনি মডিফাই করে দেবেন

ওই অতো পড়বে কী বলছেন আপনি পাগল মতো অতো পড়ে মডিফাই করতে না না আপনি বলেছেন ঠিক আছে চল্লিশ হাজার আমার বলাটা ভুল হয়ে গেলো কিন্তু হয় কিন্তু আমি অতো মানে অতো দামি আর কি করতে চাচ্ছি না মানে অতো ভালোভাবে মোটামোটি একটা মডিফাই সিম্পল হলে চলবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো না আচ্ছা তো মানে কবে কীভাবে গেলে ফাঁকা হবেন আর কি আপনি আচ্চা ঠিক আচে তো মোটামোটি তালে ফুল মডিফাই হয়ে যাবে হ্যাঁ না মানে কাজটা একটু ভালোভাবে দেকবেন হ্যাঁ তালে আমি আপনার সঙ্গে আমি যাচ্ছি তালে কালকের ঠিক আছে রাখছি হ্যাঁ